আমাদের রান্নাঘরে সাধারণত অনেক ধরণের পাত্রই থাকে যেমন হাঁড়ি কলসি বালতি তাছাড়া বাটি থালা আরও অন্যান্য ধরণের পাত্র থাকে সে সমস্ত পাত্রগুলি আমাদের দৈনন্দিন জীবনে অনেক পরিমাণে কাজে লেগে থাকে কারণ সে থালা ছাড়া আমরা কোনো জায়গাতে খাবার খেতে পারি না তাছাড়া হাঁড়ি ছাড়া আমরা রান্না করবো কোথায় হাঁড়ি ছাড়া যদিও প্রেসার কুকারে রান্না করা যায় তবুও হাঁড়ির আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয়েই থাকে তাছাড়া সেসমস্ত জিনিসগুলি আর অন্যান্য যেগুলি থাকে আমাদের দৈনন্দিন জীবনে অনেক ব্যবহার করা হয়ে থাকে যেমন ধরুন রান্নাঘরের জন্য কড়াই খুন্তির প্রয়োজন হয়ে থাকে এসমস্ত পাত্রগুলিতে আমরা রান্না করার পরে খাবার সঞ্চিত বা মজুত করে রাখতে পারি এ পাত্রগুলি দৈনন্দিন জীবনে আমাদের অনেক কাজেই লেগে থাকে